আপনাদের আমাদের এলাকায় সবথেকে বেশিরভাগ বর্ষার সময় ধান চাষ করা হয় সারা মাঠে ধান চাষ করা হয় গরমের সময় মাঠে বিভিন্ন সবজি লাগানো হয় শীতের সময় সরষে চাষ করা হয় তারপরে সরষে যখন কাটা হয়ে যায় তারপরে পাট চাষ করা হয় এছাড়া শীতের টাইমে পটল চাষ করা হয় শশা চাষ করা হয় শশা এখন বর্তমানে বারো মাসই চাষ করা হয় আর শীতের সময় সবথেকে বেশিরভাগ গ্রাম্য এলাকাতে বেশিরভাগ সবজি হল ফুলকপি ওলকপি পালং শাক ধনে পাতা বেগুন আর আলু তো আছে আলু একটা অর্থকরী ফসল আলু চাষ তারপরে বাদাম চাষ করা হয় এছাড়াও যে ধরনের চাষগুলো করা হয় বর্ষার সময় ধরুন বর্ষার সময় কিছু লাউ লাউয়ের চাষ করা হয় ভিন্ডি চাষ করা হয় বাগানে তারপর ঝিঙে চাষ করা হয় করলা চাষ করা হয়